আমার বিশেষ গুণ বলতে আমি রান্না করতে ভালোবাসি এবং সেখানে আমার রান্নার আমি যদি ভালো হোস্টেলে হোটেলে রান্নাটা করতে পারি এবং একটা হোটেল খুলতে পারি সেইটা আমার খুব ভালো লাগবে ওইজন্য আমার এই হোটেল একটা ছোট খাটো হোটেল খুলি সেই হোটেলটায় যদি সেখানে মানে আরও বেশী পয়সা থাকত তাহলে আমি হোটেলটা আরও বড়ো করতাম এবং এতে আরও অনেক আয় এ সত এবং পাঁচজন সেখানে কাজও করত এতে উন্নতিও হত পাঁচটা ছেলে কাজ করলে ও পাঁচটা মেয়ে কাজ করলে তাদেরও অভাবের সংসারে তারাও কিছু উন্নতি করতে পারত এবং আমার দোকানটা থেকেও আমি আমার নিজেরটাও কোনো কিছু উন্নতি করতে পারতাম এবং তাতে আরও আমার নিজেরও লাভ হত এবং পাঁচজনকে ভালো খাবার খাওয়াতে পারতাম পাঁচজন ভালো খাবার খেয়ে আমার নাম করত সেটা আমার আরও ভালো লাগত এবং সেই থেকে আমি নিজে আমার নিজের আনন্দও লাগত এইজন্য সেগুলোর থেকে আমি মনে হয় গিয়ে সবাই সবাই একটা একটা রেষ্টুরেন্ট খুললে সবাই সেখানে অনেকেই কাজের সুযোগ পাবে এবং সেটার থেকে সবারই উন্নতি